আমাদের বাড়ির সামনে কোনো ইলেকট্রিক পোত ছিলো না সেক্ষেত্রে আমার ইলেকট্রিকের প্রচুর অসুবিধা হয়েছিলো আমি অনেকবার ইলেকট্রিক অফিসে দরখাস্ত করেছি ওনারা আসেন নি কোনো মানুষ অন্ধকারে থাকতে পারে না তারপর আমি এখন পঞ্চায়েতের ব্যবস্থা করে আমি একটি ইলেকট্রিক পোত নিয়েছিলাম সেই পোতে যে যখন ইলেকট্রিক খাটানো হয় দু পার্টির মধ্যে কথা কাটাকাটি হয় তখন পুলিশ এসে সেখানে জমায়েত হয় পুলিশের সাথেও তর্ক হয় তর্ক হওয়ার ফলে পুলিশের সাথে আমাদের একটা দ্বন্দ্ব চলে সেখানে মতের বিরোধ হয় দিয়ে দু পক্ষেই কেস হয় কেসের ফলে আমাকে আইনের পর সাহায্য নিতে হয়েছিলো কারণ কোনো সরকারি মানুষের সাথে পাবলিক পেরে উঠতে পারে না তাই আমাকে সেখানে আইনের সাহায্য নিতে হয়েছিলো আইনের সাহায্য নেওয়ার ফল দু পক্ষে মোকাবিলা করার পর আমি সেখান থেকেই সরে আসতে পারে